রান্নাঘর এবং বাথরুমে ইঁদুর আরশোলা আরও যেমন আছে মাকড়সা এসব এড়াতে আমাকে প্রথমে রান্নাঘরে ইঁদুরের জন্য আমরা বিষ প্রয়োগ করি কোনো কিছু মানে শসা কুঁচো বা চপ বা অন্য কোনো সেন্ট জিনিস দিয়ে বিষ মাখিয়ে আমরা দিয়ে দিই তাতে ইঁদুর খেয়ে ইঁদুর মারা যায় এবং আরশোলার জন্য আরশোলার জন্য একরকম কীটনাশক পাওডার আছে সেই পাওডারকে আমরা চারধারে ছড়িয়ে দিই সেই পাওডারের উপর দিয়ে হাঁটাচলা করলে আরশোলা কিন্তু মরে যায় এইভাবে আমরা কিন্তু আরশোলা আর ইঁদুরকে মারতে পেরে আমরা রান্নাঘর কিংবা বাথরুম বা ঘর সব কিছুতেই আমরা ইঁদুরের উপদ্রব কম দেখতে পাচ্ছি এখন পর্যন্ত